আমি একটা শ্যাম্পু কিনেছিলাম হেয়ারফল কন্ট্রোলের চুল পড়া অত্যাধিক হচ্ছিলো বলে একটা শ্যাম্পু কিনেছিলাম এবং এই শ্যাম্পুটা আমার অনেক কাজে দিয়েছে যব আমি এই নিয়ে চার দিন এই শ্যাম্পু ব্যবহার করলাম এবং এই শ্যাম্পু লাগানোর পর থেকে আমার চুল ঝরা একটু হলেও কমেছে চার দিন লাগানোর পরেই আমি এই উপকারটা পেয়েছি এবং আমার মনে হয় এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে আমি এটার পুরোপুরি উপকারটা উপভোগ করতে পারবো এবং এটি যেই জিনিস তার তুলনায় এটির দাম খুব নিম্নমানের দাম নিম্নমানের এবং জিনিসটি খুব উচ্চমানের সেই জন্য খুব ভালো লাগলো এবং এটি সুগন সুগন্ধিটাও খুব ভালো এবং এটি আমার বাড়ির সবাই খুব পছন্দ করছে এবং আমি ঠিক করেছি প্রত্যেক বছর আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করবো এবং আমার বাড়ির দিদা তিনি বয়েস্ক তার চুল ঝরে পড়তো তিনি লাগানোর পরেও উপকার পেয়েছেন